বাংলা ভাষা তার ইতিহাস জুরে অন্যান্য ভাষা ও সংস্কৃতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছি আমাদের আঞ্চলিক ভাষা বাংলা আমরা জন্মের পর প্রথম পরিবারের কাছ থেকে বাংলা ভাষা শিখি আমরা বাংলা ভাষা শিখতে আমাদের কোন অসুবিধা হয় না কারণ আমাদের আঞ্চলিক ভাষা বাংলা বাংলা ভাষা তার সংস্কৃতির উপর বিশেষভাবে প্রভাবিত হয়েছে বাইরের দেশের মানুষরা যেমন বাংলা ভাষা বলতে পারে না আমরা বাংলা ভাষাটা আমাদের আঞ্চলিক ভাষা হওয়ায় আমরা বাংলা ভাষাটা ঠিকভাবে বলতে পারি